পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি কী কী এক ভাষা হিন্দু বাংলা মারাঠি সাঁওতালী ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ আমাদের এখানে রীতিনীতি এবং অনুশীলন আলাদা প্রত্যেক ধর্ম আলাদা যেমন মুসলমান ধর্ম মুসলমান ধর্মে গরু জবাই হয় খেয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেওয়া হয় বাঙালি বাঙালিদের হচ্ছে যে কালী পুজো দুর্গাপুজো সরস্বতী পুজো এইসব হয় তার মধ্যে বিখ্যাত পুজো হল দুর্গাপুজো দুর্গাপুজোর অষ্টমীতে ঠাকুর প্রতিমা পুজো হয় আমরা সবাই একসাথে ঘুরতে বেরোই সবাই একসঙ্গে গাড়িতে করে বেরোই খ্রিস্টানদের খ্রিস্টান ধর্মতে যীশু খ্রিস্টের পুজো করা হয় পঁচিশে ডিসেম্বর করা হয় কীভাবে একজন বিদেশী বিদেশী আমাদের দেশে আসলে আমরা কী কী বলব আমাদের দেশে একটা বিদেশী আসলে আমরা তাকে বলব যে আমাদের আমাদের বাংলাতে অনেক উন্নতি হয়েছে